আমাকে একটা নতুন মোবাইলের সেট দেখাবেন তো না আমার না আমার কি বলুন তো দাদা আসলে আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে তো আমার ওনাদের জন্য মোবাইলের সেটের দরকার তো সেইজন্য আপনি আমাকে যে ছোটো সাদা কালো যে ফোনগুলো বোতাম টিপে আর যে ফোনগুলো আপনি আমাকে ওগুলো দেখালে একটু ভালো হয় কিন্তু আমার মা বাবা আসলে এই জিনিসগুলো কিছু বুঝবে না ওনারা বয়স্ক মানুষ তো হ্যাঁ আপনি যেটা বললেন সেটা ঠিক যে হয়তো চোখে দেখা যাবে ছোটো মোবাইলটা একটু ছোটো কিন্তু মা বাবারা এত আমাদের মতো যত্ন করে তো ফোনটা রাখতে পারবে না হয়তো পড়ে গেল বা হয়তো ওনাদের ওই এই মোবাইল জানেনই আপনি একটু স্ক্রিনের মধ্যে হাত লাগলেই কল হয় বা ফোন হয়ে যায় ফোন আসে ধরা হয়ে যায় মা বাবারা এতোগুলো জিনিস ঠিক গোছাতে পারবে না তো সেইজন্য আমি চাইছিলাম যে একটু তো একটু আপনি দামটা দামটা বলতে পারবেন একটুকু দামটা কমের মধ্যে একটু বলতে পারবেন কমের মধ্যে কোনটা হবে তো এর কমে মানে আমি বলছি যে পাঁচ ছ হাজারের মধ্যে কি ফোন পাওয়া যাবে তাহলে একটা কাজ করুন দাদা আমি তালে বাড়িতে একটু মা বাবার সাথে এটাকে নিয়ে একটু আলোচনা করি তারপর আমি না হয় বিকেলে আসছি বিকেলে আপনি আছেন তো দোকানে আচ্ছা তাহলে আমি একটু বাড়িতে আলোচনা করে আমি বিকেলে বরং মা বাবাকে নিয়ে পরে আসবো ঠিক আছে ধন্যবাদ